হ্যাঁ আমি জানতে চাইছিলাম যে আমরা যেই খাবারগুলো অর্ডার করেছি মানে আমাদের এই সমস্ত ডিশের সাথে আমরা কি এক্সট্রা করে কোনও চাটনি বা সস অ্যাড করতে পারি কারণ দেখুন যেই খাবারগুলো আমরা অর্ডার করেছি সেই খাবারগুলোতে তো আমাদের সস বা চাটনি এগুলো আমাদের লাগবে তা আপনারা কি আমাদের এই পদটার সাথে ওইরকম সস বা চাটনি যোগ করে দিতে পারবেন যোগ করে দিলে খুব ভালো কারণ এই খাওয়ারগুলোর সাথ তো ওটা দরকার দেখুন আমরা যেহেতু এটা লাগবে আমাদের সেহেতু আমরা এটা ওটার সাথে নিতে চাইছি তো আপনাদের এখানে কি ওটা পাওয়া যাবে দেখুন কোনওক্রমে যদি পাওয়া যায় তাহলে তো খুবই সুবিধা হয় কারণ আমাদের অর্ডারে সস বা চাটনিটা খুবই দরকার দেখুন আপনাদের এইখান থেকে যদি এটা দেওয়া হয় তাহলে তো খুবই ভালো কিন্তু আমাদের অর্ডার ছাড়াও যদি আমাদেরকে আলাদাভাবে পেমেন্ট করতে হয় সেটাও আমরা করতে পারি যদি আপনাদের এখানে অ্যাভেলেবেল থাকে তো আপনারা বলুন যে আমাদেরকে কীভাবে করতে হবে আমরা কী করলে আপনারা আমরা টক বা চাটনি বা সস যেগুলো পেতে পারি